আমি একটি গাড়ি বুক করেছিলাম সেই গাড়িটির আসার কথা ছিল পৌনে চারটে নাগাদ কিন্তু এখনো পর্যন্ত গাড়িটি আসেনি নির্ধারিত সময়ের যে সময় পেড়িয়ে যাওয়ায় আমি আমার গন্তব্যস্থলের যাত্রা বাতিল করছি তাই আমি এই অ বুকটি ক্যান্সেল করলাম